হ্যালো হ্যাঁ দুধ তো দেবেন কিন্তু কথা হচ্ছে বীরভূমে অনেকেই দুধ দেয় দুধের দাম আরো কম আর আপনি যে দুধটা দিচ্ছেন দুধটা একদম ভালো হচ্ছে না আমার ছোটো বাচ্চা খায় তো দুধটা একদম ভালো হচ্ছে না দুধে সরও পড়ে না দুধে ছানাও হয় না দুধের কোয়ালিটিটা একটু ভালো করুন না হলে দুধ কী করে নেবে বা বাচ্চা ছেলে খায় তো বুঝতেই পারছেন না কিন্তু দেখুন এই বু বীরভূমে তো আরও অনেকেই দুধের ব্যবসা করে তারা তো দুধ ভালো দেয় তাদের তাদের পয়সাও একটু কম নেয় আপনার দুধের দামও একটু বেশি এতো বেশি দাম নিলে কী করে আমরা কিনবো ঠিক আছে দুধের দাম যখন বা বাড়তি নিচ্ছেন দুধের কোয়ালিটিটা একটু ভালো করুন এ বাচ্চা ছেলে খায় না দুধ তো ধরুন বাচ্চাদেরই খাবার কিন্তু বাচ্চারা যদি খায় আপনার এই দুধটা খেলে বাচ্চাদের যদি শরীর খারাপ হয় তখন কে কে দায়ী নেবে বলুন ভালো দুধের কোয়ালিটিটা দুধের কোয়ালিটিটা একটু ভালো দিন তাহলে আপনার কাছে দুধ নেবো না হলে এই বীরভূমের অনেক অনেকেই দুধ দেয় হুম সেখান থেকে আমরা দুধ পেয়ে যাবো আমি তো কোনো দিন আপনাকে না করি নি আপনার যে যেমন যেমন দিয়েছেন তেমনই আমরা নিয়েছি কিন্তু বাচ্চা খেলে যদি শরীর খারাপ হয় বাচ্চার পেটে ব্যথা হচ্চে সেই দায়িত্বটা কে নেবে বলুন আপনার দুধ দুধ কি পিওর গো গরুর দুধ আছে নাকি মোষের দুধ পাইল করেন তাহলে আপনি তাহলে তাহলে একটু ভালো দুধ দেবেন তাহলে দিয়ে দেবেন